আমি যদি গবাদি পশুর মালিক হই তাহলে আমি গবাদি পশুটিকে প্রথমে যখন জন্মাবে জন্মানোর পর তাকে হাতে করে তার মায়ের দুধ খেতে সাহায্য করব এবং যেহেতু গবাদি পশু প্রথমে হাঁটাচলা করতে পারবে না তখন তাকে হাতে ধরে দাঁড় করানোর চেষ্টা করব এবং সে যাতে কোথাও না পড়ে যায় সেদিকে নজর রাখব এবং তাকে আদতে তার মায়ের দুধ এবং কোনো খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও তাকে প্রথমে ওষুধ খাওয়াব কারণ বাচ্চা হওয়ার পরেই সাথে সাথে তাকে যত্ন নিতে হয় না হলে পরবর্তীতে তার অসুবিধে হয় আমি আমার যদি মালিক হই তো আমি এভাবেই গবাদি পশুর যত্ন নেব